ভারতের কিছু জনপ্রিয় খেলা হলো ফুটবল ক্রিকেট এগুলি হলো জনপ্রিয় খেলা দেশের অনেক ক্রীড়াবিদ আমাদের দেশে খুব ভালো খেলে তার মধ্যে হচ্ছে সচিন তেন্ডুলকার সৌরভ গাঙ্গুলি এছাড়াও অনেকে রয়েছে যারা খুব ভালো খেলে